হ্যালো হ্যাঁ ভালো আছিস কে সম্রাট

কোনো কম্পিটিশন কম্পিটিশন পরীক্ষা টরিক্ষা দিচ্ছিস আর স্পেশাল কোনো কোচিং টোচিং নিলি না কি চন্দ্রকোনায় কোথায় কোথায় রাইসে কোন রাইসে আচ্ছা আচ্ছা আচ্ছা এবার তুই তুই আগে ঠিক কর যে তুই কোনটাকে তোর প্রফেশন হিসাবে ঠিক করবি বেছে নিচ্ছিস তুই যদি ড্রয়িংটাকেই যদি প্রফেশন হিসেবে বেছে নিস তাহলে সেই পথ দিয়ে তোকে এগিয়ে যেতে হবে এবং তার বেটার কোনো ট্রেনিং বেটার কোনো সরকারি সাহায্য এসব যেখানে থাকবে সেইগুলো খোঁজ খবর নিতে হবে সেদিকে এগিয়ে যেতে হবে এবার তুই ঠিক কর কই করবি ভবিষ্যৎ করতে চাইছিস না কম্বাইন্ড কোচিং নে কম্বাইন্ড কোচিংটা নে সে ঠিক আছে কিন্তু তুই ভবিষ্যতটা করতে চাইছিস কিসের উপরে কি করা যায় কি করা যায় ওই জন্যই তো জিজ্ঞেস করছি যে তুই ড্রয়িংটাকে যদি ভবিষ্যৎ করিস তা ড্রয়িংটাকে আরও একটা জায়গায় নিয়ে যেতে হবে তুই যেমন

বর্ধমানের আর্ট অ্যান্ড ক্রাফটে গেছিস বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বর্ধমান আর্ট অ্যান্ড ক্রাফট ওই কৃষ্ণসাহেবের যে কলেজটা আছে ওখানটাতে একবার খোঁজ নিয়ে দেখতে পারিস এবং ওদেরকে ওদের হ্যাঁ স্টুডেন্টদের শেখার জন্যে ওরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিচ্ছে অতএব তোর যদি ইকোনমিক্যালি কোনো প্রবলেম হয় তাহলে সেখানে ওই সাপোর্টটা তুই পেয়ে যেতে পারবি আরেকটা কি ডিজাইনের কোর্স করবো বলছিলি যেন গ্রাফিক্স ডিজাইন ইয়েস আগে বলেছিলি একবার মনে পড়ছিল না যাই হোক গ্রাফিক্স ডিজাইনটা যদি করতে চাস এটার ভবিষ্যৎ রয়েছে আগামী দিনে গ্রাফিক্স ডিজাইনের উপরই সমস্ত কাজকর্মগুলো হবে ভবিষ্যৎ করতে হলে এটাকে করে রাখতে পারিস কাজে লাগবে আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কম্বাইন্ড কোচিং হ্যাঁ ওগুলো দে এবং বিভিন্ন যে পরীক্ষা টরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলো একদম ধীর স্থীরভাবে দেওয়ার চেষ্টা কর আচ্ছা আচ্ছা পার্ট টাইম জব পার্ট টাইম হ্যাঁ করতেই পারিস পার্ট টাইম জব যে কোনো জায়গাতে পার্ট টাইম জব করতেই পারিস তাতে তোর এডুকেশনের দিক থেকে অনেকটা ইয়ে হেল্প হবে অবশ্যই অবশ্যই

ঠিক আছে তুই এদিকেও যা করছিস সেগুলো কর তারপরেও যদি কোন অপশন থাকে আমি তোর জন্য অবশ্যই মাথায় রাখবো হ্যাঁ ওকে একবার দেখা করিস সময় পেলে ঠিক আছে ওকে